হ্যাঁ নমস্কার আমি শ্রী মহা মহালক্ষী শু হাউজ থেকে বলছি ও আচ্ছা আমি একটু ব্যস্ত থাকার জন্য এই কল আপনার রিসিভ করতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত বলুন কী জুতো লাগবে হ্যাঁ হ্যাঁ এখানে এখানে সব ধরনের জুতোই পাবেন ঠিক আছে আর ব্র্যান্ড এবং কমদামি চলতি সব ধরনের জুতোই আপনি পাবেন আচ্ছা আচ্ছা এখানে অজান্তা খাদিমস বাটা জিকেসি শ্রীলেদার্স প্রভৃতি সমস্ত কোম্পানির জুতো পাবেন এছাড়া যদি বুট নেন তাহলে ক্যাম্পাস পেতে পারেন এথিক্স পেতে পারেন এশিয়ান পেতে পারেন এয়ার পেতে পারেন স্কাইল্যান্ড পেতে পারেন হ্যাঁ দেখুন বিভিন্ন জুতোর তো বিভিন্ন রকম দাম হয় তো আপনার বাজেটের মধ্যে যদি জানতে পারতাম তাহলে ভালো হত ও হ্যাঁ বাচ্চা বাচ্চাদের জন্য তো আপনি জুতো পাবেন আর আপনার জন্য আপনি কী ধরনের জুতো খুঁজছেন কিটো না বুট না এমনি সবসময় পরার জন্য হাউজ চপ্পল হ্যাঁ কিটো কিটো আপনি শ্রীলেদার্সের হাউস চপ্পল নিয়ে নিতে পারেন ওটা এখন নতুন মডেল বেরিয়েছে খুব ভালো এছাড়া খাদিমসের জুতো সবসময় আপনাকে আরামদায়ক ঠিক আছে আপনি ওটাও ট্রাই করে দেখতে পারেন আর আপনার আপনার হ্যাঁ আচ্ছা আপনি কি ওই আপনার ওই চপ্পল পরবেন তিনশো কুড়ি টাকা রেট এবার কিছু ছাড় হবে টেন টেন পারসেন্ট ডিসকাউন্ট হবে হ্যাঁ দাদা এইটাই এখন পড়ছে হ্যাঁ দেখুন যখন যখন যেরকম অফার থাকে আপনি অন্য যেকোনো অন্য কোম্পানির নিতে পারেন সে ক্ষেত্রে সে ক্ষেত্রে আপনার এইটিন থেকে টোয়েন্টি পারসেন্ট অবধি ডিসকাউন্ট হতে পারে কিন্তু এই কোম্পানিতে এখন অতটা ডিসকাউন্ট নেই আচ্ছা আচ্ছা আপনি আসুন দেখে করে দেওয়া যাবে অসুবিধা আপনি আপনার স্ত্রীয়ের জন্য কী নিতে চাইছেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই বিকালের দিকে আসুন হ্যাঁ হ্যাঁ নমস্কার ধন্যবাদ